হ্যালো হ্যাঁ মনীষা বলছিস হ্যাঁ আমরা গিয়েছিলাম মঙ্গলবারে আর দশটার দিকে মন্দিরটা খোলে হ্যাঁ হ্যাঁ ওই আগের দিন হচ্ছে নিরামিষ খেয়ে যেতে হবে আর পাঁচ রকম পাঁচ রকম ফল ধূপ আর যেদিন ওই সকাল বেলার টাইমে আর যেদিনকে যাবি সেদিনকে ওই উপোস করে যেতে হবে কবে যাচ্ছিস

সোমবারে যা ভালো হবে ভিড় কম হবে পরিবারের সাথে যাবি না যাবি

ও বাড়ির সবাই ভালো আছে তো

তুই কেমন আছিস ভালো আছি আর দেখিস ভালো জায়গা ওখানে হ্যাঁ রাখছি